বাংলা ভাষা বাংলা ভাষা আমাদের মাতৃভাষা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এটা বলতে খুব ভালোবাসি যে আমি বাঙালি বাঙালি বললেই যে আমার মধ্যে একটা নিজের মধ্যে একটা অহংকার বোধ উপলব্ধি হয় তাই মাতৃভাষাকে সঙ্গে করে নিয়ে এগোতে প্রত্যেকটা মানুষই চায় যেমন আমাদের জাতীয় সঙ্গীত কী আমাদের জাতীয় সঙ্গীত জন গণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা তাহলে আমাদের জাতীয় সঙ্গীতও সেটা মাতৃভাষায় তাই জন্য মাতৃভাষা বাংলা সেটা সবাইকে বলতেও ভালো লাগে আর কাউকে গিয়ে যদি বলি যে আমি বাঙালি সেটাও বলতে আমার নিজেকে গর্বিত বোধ মনে করি এইটাই হচ্ছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য যে আমরা আমাদের বাংলা ভাষাকে নিয়ে এগোচ্ছি আমরা বাংলা বলতেও ভালোবাসি আর বাংলা প্রত্যেকটা ছোট বাচ্চা থেকে শুরু করে আগে আমরা তাকে অ আ ক খ শেখাই এবং শিক্ষা মানে নিজেও শিখতে ভালোবাসি আর আমাদের বাচ্চাদেরও শেখাতে ভালোবাসি